আমি ফ্লিপকার্টে নিয়মিত গ্রাহক যা নতুন নতুন জিনিস ফ্লিপকার্টে আসে সেগুলো সব আমি অ্যাড টু কার্টে যোগ করে থাকি কিন্তু আজ যখন আমি একটি পোশাক কেনার জন্য অ্যাড টু কার্টটি খুলি তাতে যে পছন্দের জামাটি নির্বাচন করে রেখেছিলাম সেটার দাম বারোশো থেকে পনেরোশো টাকা হয়ে গেছে সেই জন্য ভাবছি যেইগুলি দাম কম আছে সেগুলি অ্যাড টু কার্টে রেখে আর বাকি জিনিসগুলো যেই জিনিসগুলোর দাম বেড়ে গেছে সেগুলো অ্যাড টু কার্ট থেকে বাতিল করে দোবো